জল জল পরিশোধিত করার জন্য আমরা বিভিন্ন রকম ব্যবহার করি যেমন প্রতি প্রায় ঘরেই এক্যোয়াগার্ড ফিল্টার একোয়াগার্ড ফিল্টারের সাহায্যে পরিশ্রুত করা হয় জল তাছাড়া বিভিন্ন র বিভিন্ন কুয়া বা কল ইটি সেটিতে চুন পুকুরে চুন দেওয়া হয় ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডারের যথেষ্ট ব্যবহার করা হয় তাতে জল অনেকটাই বিশুদ্ধ হয় এবং চুন ব্লিচিং পাউডার এইসব দিয়ে জলকে পরিশোধিত করা হয় আমাদের পুকুরে আসে দিয়া হয়েছিলো তাতে জলখানিটা খুব পরিষ্কার হয়েছে এছাড়া বাড়িতে ফিল্টার একোয়াগার্ড এইসবের সাহায্যে বিভিন্ন রকম ছেঁকনি দিয়ে জলকে ফুটিয়ে পরিষ্কার করা হয় এই রকম বিভিন্ন ফুটিয়ে তারপর এইসব বিভিন্ন ঘরোয়া পদ্ধতিতে জলকে বিশুদ্ধ করা হয়